সত্যি কথা বলতে আমি রন্ধন প্রণালী বা রান্নার কিছুই জানতাম না প্রাথমিক জিনিসটুকুও জানতাম না আস্তে আস্তে সময়ের সাথে সাথে বড় হয়ে এটার বড় হয়ে ওঠার সাথে রন্ধন বা রান্নাও শিখে নিয়েছি তো বিভিন্ন ধরনের রান্না আমি করেছি তার অভিজ্ঞতাও দারুণ চেষ্টা করেছি কীভাবে রান্নাটা বেস্ট বা টেস্টটা একদম দারুণ হয় একবার গিয়েছিলাম মুড়ির পকোড়া বানাতে বানানোটা আমার প্রথম ছিল তো মুড়ির পকোড়া করতে গিয়ে মুড়ির পকোড়া তেলে ভাজতে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তখন সেই প্রথম আমার মুড়ির পকোড়া বানানো হয়ে ওঠেনি এটা আমার একটা সেরা অভিজ্ঞতা রন্ধন সম্পর্কে আমার মনে হয় সাধারণত রান্না করাটা কোনো কঠিন কাজ নয় রান্না করাটা খুবই সহজ কাজ যদি আমরা মন দিয়ে বা ভালোবেসে রান্নাটা করি তার স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আমি অনেক রন্ধন করেছি তারই মধ্যে একটা সহজ রন্ধন প্রণালী হচ্ছে নান পুরি আর রন্ধন প্রণালী একটা সহ কঠিন রন্ধন প্রণালী হল ফ্রায়েড রাইস